এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরতে গেলে ভালোই লাগে কিন্তু যেমন দেখা যায় ভাষার অসুবিধা হয় যেমন তামিলনাড়ু আমরা ঘুরতে গিয়েছি ঘুরতে গিয়ে ওদের সঙ্গে ওদের মতো করে ভাষা বলতে পারি না ওদের ভাষা তামিলই আমাদের ভাষা বাঙালি ওদের ও তামিলিরা যা খায় সেটা আমাদের খেতে অসুবিধা হয় ওদের ভাষায় ওদের কথায় আমাদের ওদের কথা ওদের ভাষা আমাদের বুঝতে অসুবিধা হলেই আমরা বলতে পারি না ওদের ভাষা কিন্তু বুঝতে পারি ওখানে গিয়ে ওখানে গিয়ে মানে বাজার করতে বাজার করতে গেলে সবজি ফল খাবার দাবার যে সব ভাষা ওরা বলে সেই ভাষাগুলো আমরা বলতে পারি না আমরা ইশারায় দেখয়ে দিই দেখিয়ে দেওয়া পরে ওরা আমাদের মানে সাহায্য করে এই ভাবে আমরা জিনিসপত্র কেনাকাটা করি যেমন আমরা মাছেরে বলি মাছ ও ওদের তামিলি ভাষা ওরা বলে মিন বলে সেটা আমরা ঘুরতে গিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম আস্তে আস্তে তামিলি জায়গাটা তামিলি দেশটা খুব ভালো ভালোই লাগে কিন্তু আমাদের এইগুলো অসুবিধা হয় অসুবিধা হয় এইগুলো আমাদের বলতে পারি না আমরা ওদের ভাষা বলা যায় না সেই জন্য একটু অসুবিধা হয় কিন্তু ওরা সাহায্য করে আস্তে আস্তে থাকতে থাকতে সবই সেট হয়ে যায় কোনো অসুবিধা হয় না

ওই বই চাপাটা আসেনি